হ্যাঁ আমার লুকিয়ে লুকিয়ে পাখি দেখার অভিজ্ঞতা আছে আমি যেহেতু শহরে থাকি তাই অব অবসর সময়ে যখন গ্রামের বাড়ি আসার পরিবারের সাথে যাই তখন গ্রামের বাড়ির বাগানে আমি যাই সেখানে গিয়ে আমি অনেক রকমের পাখি দেখতে যাই কাক ময়না টিয়া বাবুই চড়ুই শালিক কাঠ ঠোকরা কোকিল দোয়েল পায়রা ফিঙে টুনটুনি এছাড়াও কিছু নতুন রঙ বেরঙের পাখি দেখি যাদের নাম আমি জানি না এবং তাদের আমি আগে কখনোও দেখিনি কিন্তু যখন এই পাখিগুলোকে দেখতে যাই তখন আমাকে সেখানে লুকিয়ে যেতে হয় কারণ আমি যদি লুকিয়ে না যায় তাহলে তারা আগে থেকেই সতর্ক হয়ে যায় এবং উড়ে পালাই তখন আর আমি ভালো করে দেখতে পাই না বা ভালো করে পর্যবেক্ষণ করতে পারি না আর তাদেরকে যদি আমি ভালোভাবে না দেখতে পাই বা পর্যবেক্ষণ তাহলে তাদের সম্বন্ধে আমি আমার পরিবারকে কিছু জানাতে বা বলতে পারবো না বা পরিবারের ছোটোদের পাখির বিষয় বা পাখির আচরণের কিছু বলতে বা শ শেখাতে পারবো না এছাড়াও আমি গ্রামের বাড়িতে যখন সবার সবা সবাইকে সকালে পাখিদেরকে খাবার খেতে দেই তখন তাদের খাবার দিয়ে সেখান থেকে দূরে সরে আসতে হয় নয়তো পা তারা খাবার দেখতে আসে না এছাড়াও যখন চিড়িয়াখানায় পাখি দেখতে যায় তখনও দূর থেকে পাখিদের দেখতে হয় নয়তো তাদের দেখতে পাওয়া যায় না তাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানে আমি যখন বিকালে যাই তখন সেখানে গিয়ে দূর থেকে নতুন নতুন অনেক পাখি দেখি এছাড়াও আমার কাছে সবথেকে আমি সব রকমের পাখিই দেখেছি এছাড়াও আমার কাছে সবথেকে ভালো লেগেছে টিয়া টিয়া পাখি কারণ টিয়া পাখি আমাদের বাড়িতেও একটা টিয়া পাখি আছে আমার সাথে সাথেই থাকে খুব সুন্দর পাখিটা পাখিটা যেমন দেখতে সুন্দর তেমন সুন্দর কথাও বলে পাখি আমি যখন আমি যা বলবো সেও আমার কথা আবার রিপিট করবে পাখিটা টিয়া পাখিটা অনেক সুন্দর ওই ওই পাখিটা যতটা না সুন্দর ততটা সুন্দর কথা বলেও আবার সুন্দর দেখতেও